পরিবারের মহিলারা মূলত মাছ ধরার ততটা পটু নয় কিন্তু ধরে এই যেমন আমাদের এখানে এই পুকুরে খোল দিলে বা ওষুধ দিয়ে দিলে তখন ওই রিং জাল আছে ওই রিং জালে করে মহিলারা সব মাছ ধরতে লেগে যায় তারপর বর্ষার সময় এ রাস্তাঘাটে মাছ উঠে যায় তখন এই কই মাছ ল্যাটা মাছ শোল মাছ এমনি হাতে করে ধরতে পারে তারপর বর্ষার সময় রাতের দিকে আবার মাছ ওঠে তখন ওই লাইট জ্বেলে জ্বেলে হাতে করে বালতি নিয়ে যেয়ে ধরে আর আমাদের এদিকে যে মাছ ধরে সব ওই যে বর্ষার সময় বিভিন্ন ক্যানাল আছে ক্যানালে মশারি জাল পাওয়া যায় ওই জালে করে ধরে অনেকে তারপর জাল টেনে একরকম ফাঁদি জাল পাওয়া যায় তাতে করে মাছ ধরে তারপরে এই নদী আছে নদীতে ওই জোয়ারের পরেও একটা মাছ ও আসে চিংড়ি মাছ ভুসো মাছ ওইগুলোকেও ধরে ঠিক আছে আর এভাবেই ধরে মাছ সেরকমভাবে মহিলারা অতটা পটু নয় যেভাবে ছেলেরা ধরতে পারে মহিলাদের মাছ ধরার একটু সমস্যা আছে আর মহিলারা সমুদ্রে মাছ ধরতে যায় না কেননা সমুদ্রেও সাহসের ব্যাপার আছে সেখানে শুধু জলার জল মহিলাদেরকে নিয়ে গেলে ভয়ের ব্যাপার আছে এই মহিলারা গেলে অনেক রকম সমস্যাও আছে মহিলাদেরকে নদীতে কেউ এই সমুদ্রেতে কেউ মাছ ধরতে নিয়ে যায় না আর মহিলারা যারা যেসব জিনিসগুলোকে শুকনো করা হয় সেগুলি যেমন এই ধরুন কেউ কেউ শুধু আমরা যে বস্ত্রগুলো পরি সেগুলো কাচে শুকনো করে তারপর ধরুন ও খাবারের কিছু জিনিস যেগুলো শুকনো করতে হয় গুমে টুমে গেলে সেইগুলো করতে পারে তারপর বাড়ির কাঠ জ্বালানি কাঠ যেগুলো সেগুলো শুকনো করতে পারে ভালোভাবে শুকনো করে এবং তারপর আম কাসুন্দি এইসব এই এই আমের আচার ফাচার করলে সেগুলো রোদে দিয়ে একটু মানে রসটাকে টেনে দেওয়া যেটাকে বলে পুরোপুরি শুকনো না ওইসব করতে পারে তারপর বিভিন্ন সরষে তিল বাদাম আমাদের দিকে যে ওই অন্য জায়গা থেকে নিয়ে এসে ওইগুলাকে বেশ শুকনো করতে পারে

তারপর আরও কিছু জিনিস আছে যেমন ওই চিঁড়ে এসব গুমে টুমে গেলে শুকনো করে ফেলে মুড়ি ভাজার চাল তাকে ভালো করে ধুয়ে দিয়ে ওটাকে শুকনো করতে হয় নুন মাখিয়ে ওইগুলো করতে পারে ধান শুকনো করতে পারে দিয়ে ধানকে আমরা সেদ্ধ করছি না ওটাকে শুকনো করতে হয় এগুলো মহিলারা ভালো পারে তারপর আরও যেমন ওই যেই সে খাবার জিনিস যেমন লঙ্কা হলুদ এইগুলোকেও শুকনো করতে পারে ভালো করে আমরা অতোটাও বুঝতে পারবো না কিন্তু মহিলারা সুন্দরভাবে এটাকে করতে পারে আরও ওতে শুকনোর জিনিস আছে আরও আরও বাড়ির যে সমস্ত যেগুলো জিনিস শুকনো করতে হয় সেগুলো ভালো করেই ওগুলো মহিলারা করতে পারে ঠিক আছে